আমাদের এইখানে যদি কেউ পুরো জায়গাটা ঘোরবার মানে আর কি কথা ভেবে আসে তাহলে আমি বলব যে তার প্রায় যাতায়াত খরচ কী সেটা তো আমি বলতে পারব না কিন্তু সে সেখান থেকে যেটা আসবে সেই হয়তো ট্রেনের খরচ বা তার প্লেনের খরচের ব্যাপারটা আমি বলতে পারব না কিন্তু এইখানে যদি বলি ওই সে তাকে মিনিমাম চার দিন থাকতেই হবে বুঝতেই পারছেন চার দিন থাকার পর সে যদি চায় আরও থাকে জায়গাটা ঘুরতে পারবে কিন্তু চার দিনের মধ্যে সে পুরোপুরি জায়গাটা ঘুরতে পেরে যাবে এবার চার দিনের যদি আমি খরচ বলি তাহলে খুব ঠিক জোর পাঁচ থেকে সাত হাজার টাকা কারণ নবদ্বীপে ওইখানে একটু নদীর নদীর ধারে তো ওখানে যদি সে চায় গঙ্গা নদীতে আর নৌকায় করে যেতে পারে তীর্থ করতে মানে আর কি মন্দির টন্দির অন্যান্য জিনিস দেখতে মায়াপুর নবদ্বীপে যদি যায় তাহলে সে সেইখানে ইসকনেই তার খাওয়া দাওয়া সব ওখানেই খরচ হয়ে যাবে শুধু ওখানে যাওয়াটাই একটু গাড়ি করে একটু খরচ হবে শুধু অন্যান্য যদি অভয়ারণ্য বা অন্যান্য জঙ্গলে যেতে চায় তাহলে সেখানেও আপনার খুব একটা বেশি খরচ হবে না যদি এবার তারা জঙ্গলের মধ্যে অন্যান্য জিনিস দেখতে চায় তাহলে তাদেরকে গাড়িয়ে করে যেতে হবে সেটাতে একটা খরচা আছে এছাড়াও যদি ধরুন কৃষ্ণনগরে যায় সেখানে মাটির পুতুল টুতুল কিনতে চায় এই সব একটা হালকা খরচ আছে তো সব মিলিয়ে আমার মনে হয় থাকা খাওয়া দাওয়া মিলিয়ে এছাড়াও পলাশীনগর যদি সে ঘুরতে যায় অনেক রকমের জায়গা ওখানে দেখার মতো আছে তো আমার মনে হয় সব মিলিয়ে খাওয়া দাওয়া থাকা পাঁচ সাত হাজারের বেশি খরচা হওয়ার কথা নয়